হ্যাঁ আমরা বেশিরভাগ দেখি শিল্পী তাদের কারুশিল্পীরা নিজেদের পূর্বপুরুষদের কাছ থেকে যথাযথভাবে শেখে যেমন মাটির মূর্তি গড়া ঠিক আছে কুমারটুলিতে যে প্রতিমা তৈরি থেকে শুরু করে মাটির জিনিসপত্র তৈরি করা এইগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষের হাত থেকে তাদের কাছ থেকেই শেখা এটা কিন্তু পুঁথিগত বিদ্যা দিয়েই শি জিনিস শেখা যায় না ওই পূর্বপুরুষদের কাছ থেকেই শিখে শিখে চলে আসছে আমাদের এখনকার শিল্পীরা তো এরকম শুধু কা পুতুল মাটির পুতুল থেকে শুরু করে কিছু যারা লোহার কাজ করে তারা লোহার কাজ শিখে আসছে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে ঠিক আছে এইভাবে আমাদের বংশ পরম্পরা কিছু শিল্পীরা তাদের পূর্বপুরুষদের শি শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখেছেন আবার কিছু অনেক অনেক বিদ্যালয় স্কুল এখন নতুন প্রাইভেট যেখানে গান নাচ বিভিন্ন মাধ্যমে আমাদের শিল্প সংস্কৃতিকে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে তো আমার মতে কিছু কিছু যেমন আঁকা আঁকি প্রচুর নাচের স্কুল হয়েছে প্রচুর আঁকার স্কুল হয়েছে বিভিন্ন বাড়িতে প্রাইভেটভাবে তাদের শেখানো হচ্ছে তো আমার মনে হয় দুই পদ্ধতিতেই শিল্পীদের শেখানো যায় এবং সেটি যদি শিল্পী যে শেখাচ্ছেন তার যদি সেই সত্তাটা যদি তার স্টুডেন্টদের ভালোভাবে তিনি পুঁথিগত এবং কারিগরি ভাবে যদি তা শিক্ষাদানকে লাভ করতে পারে তো আমার মনে হয় তো পুঁথিগত বা ওই পূর্বপুরুষদের কাছ থেকে যে শিক্ষা পাও পাওয়াটা এবং পরবর্তীকালে নিজে একটা আর নতুন জায়গা থেকে স্কুল বা যাইহোক যেখান থেকে নতুন করে শিক্ষা লাভ যদি করতে পারে শিল্পী সংস্কৃতির মাধ্যমে তো আমার মনে হয় সেটা দুইভাবেই বজায় রাখা উ উচিত এবং বজায় থাকেও এবং সেটাই মনে হয় অভাবনীয় খুব ভালো হয় উদ্যোগ